হ্যাঁ নমস্কার হ্যাঁ হিন্দু হোটেল থেকে বলছেন তো হ্যাঁ স্যার দেখুন এ আমি এই তো এই খাবারের অর্ডার করেছিলাম হ্যাঁ হ্যাঁ দু প্লেট চাউমিন অর্ডার করেছিলাম দুটো বিরিয়ানি হ্যাঁ চিকেন কাটলেট ছিল আপনার ডেলিভারি বয় এইমাত্র বেরলো এইমাত্র বেরলো মানে আমি তো অর্ডার করেছি এখন থেকে এক ঘণ্টা আগে লোকজন তো না খেয়ে সব চলে যাওয়ার মতো লক্ষণ হয়েছে সত্যি আপনারা এইভাবে এরকম করলে কী করে হবে হ্যাঁ আপনার ডেলিভারি বয়ের কাছে ফোনটা দিন তো ও হো সেই নব্বই নম্বর তো হ্যাঁ স্যার রাখুন আর ও ফোন করছে হ্যাঁ হ্যাঁ হ্যালো আপনি কোথায় আছেন এইমাত্র বেরিয়েছেন হ্যাঁ হ্যাঁ আসুন ওই ও পথ চিনতে পারছেন না ও হ্যাঁ ওই ওই ওই সামনের বড় রাস্তাটা ধরুন হ্যাঁ ডান দিকে চলে আসুন হ্যাঁ এসে দেখুন সামনে একটা বাজার ওই বাজারের বাম পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে দেখুন হ্যাঁ হ্যাঁ তারপরে দেখুন এই এই যে ব্রিজটা আছে ব্রিজটা পার হন হ্যাঁ হয়ে এই ডান ডান পাশে চলে আসুন ডান পাশে ব্রিজের ডান পাশে হ্যাঁ যান দশ মিনিট যান গিয়ে একটা রাস্তা পড়বে হ্যাঁ যান আরো হ্যাঁ ডান ওই ডান ধারের রাস্তা দিয়ে ঢুকে ভিতরে চলে যান হ্যাঁ দেখুন একটা মুদিখানার দোকান আছে হ্যাঁ হ্যাঁ এবার ওর পাশ দিয়ে একটা রাস্তা আছে না ওই রাস্তা দিয়ে আসুন এই টাওয়ারটা আছে হ্যাঁ ওই টাওয়ারের পাশ দিয়ে এই পাশের রাস্তা দিয়ে ভিতরে চলে আসুন হ্যাঁ তারপরে দেখুন একটা হলুদ রঙের বাড়ি আছে

ওই বাড়ির পাশ দিয়ে এই এই ছোট্ট রাস্তাটা দিয়ে একটু ভিতরে আসুন হ্যাঁ দেখুন আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা